আমি ভিডিও গেম সম্পর্কে অনেকটাই সচেতন অর্থাৎ আমিও ভিডিও গেম খেলি এখনও এবং ভিডিও গেম সম্পর্কে এতটা সচেতন যে তার জন্য একটা আলাদা করে আমি টাইম বের করি যেন আমার দিনে যত কাজ করি সেই কাজগুলোকে ছেড়ে দিয়ে তার পরে যেটুকু টাইম থাকে সেটুকু টাইম আমি ভিডিও গেম খেলি আর আমি ভিডিও গেম খেলি এমন গেমগুলি হচ্ছে বিজেএমআই খেলি পাবজি খেলি ক্রিকেট স্টিম লোডিং খেলি তার পরে আদার্স যে ফুটবল গেম আছে পেস আছে তারপর ই স্পোর্টস আছে এগুলো সব আমি খেলে থাকি আবার আমার পছন্দের গেম হচ্ছে বিজিএমআই দ্য ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া যার পুরো নাম এবং এটা এতটাই আমি পছন্দ করি এই কারণেই কারণ আমার বন্ধুবান্ধব যত রয়েছে চারপাশে তারা সবাই যখন একসঙ্গে এসে অনলাইন হয় তাদের গেমটাতে এবং অনলাইন হওয়া মানে তারা এক একটা টিম বানিয়ে নিই আমার নিজেদের মধ্যে একজন একজন করে ডেকে এবং টিম বানানোর পরে তার পর আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারি অর্থাৎ দিনে যতগুলো কাজ করলে আমি সেই কাজগুলো গেমের মাধ্যমেই আমরা আলোচনা করতে পারি যে আজকে কোনো কিছু ভালো হলো কি না দিন কেমন গেল এই নিয়ে কিছুটা আলোচনা হয়ে যায় তার পরে কোনো কিছু যদি বড় জায়গায় যাব সেই প্ল্যানটাও কিনা গেমে হয়ে যায় এবং গেমে সবার আগে গেমটাকে মনে হয় আরো একদিক দিয়ে ভালো লাগে কারণ গেমের সঙ্গে আরো আলাদা আলাদা লোক পরিচয় হয়ে যায় যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত রয়ে যায় তাদের সঙ্গে একটা মতামত শেয়ার হয়ে যায় গেমে আলাদা আলাদা রকম ভাবে আর নানা রকম কাজেরও সোর্স কাজের সোর্স বলতে গেলে ধরুন একটা নতুন এক লোকের সঙ্গে পরিচয় হল যে কিনা এই কাজ করে তার বাড়ি হয়তো আমার পাশে তাকে আমি চিনতাম না কিন্তু তাকে গেমের মাধ্যমে চিনলাম হয়তো তার সঙ্গে খেলে খেলাও করতে করতে তার সঙ্গে চিনলাম এবং তখনই তার বাড়ি আলাপ পরিচয় থেকে শুরু করে তাদের সাথে কাজ করে এবং সেই কাজের সোর্স হয়তো আমি মানে পেলাম তার পরে যদি আমার কাজটা ভাল লাগল তার পরে আমি করতেও পারি আবার না কারো নাও করতে পারি সেটা আমার ব্যাপার হয়ে যায় তো এই দিক বলতে গেলে গেমটা এক দিক দিয়ে যেমন ভালো এক দিক দিয়ে খারাপ তো রয়েছে এতে তো প্রচুর পরিমাণে সময় যায় কিন্তু যে যে রকম ভাবে নিজের চোখে দেখে কিন্তু আমার এই গেমটাই খেলা সে মানে এত পছন্দ কারণ ওখানে সবার মতামত জানা যায় সবাই সবার সঙ্গে কথা বলে খেলতে পারে এবং টিম যে ব্যাপার থাকে যে দলবদ্ধ হয়ে খেলাটা সেটার জন্যই আমার গেমটা বেশি ভালো লাগে